একজন মানুষ জন্মের পর থেকে যে সমস্ত কাজকর্ম করে এবং প্রাকৃতিক যে সমস্ত বাধার সম্মুখীন হয় তার থেকে যে জ্ঞান অর্জন করে তাই তার শিক্ষা হিসাবে জীবনের সঙ্গী হয়ে থাকে তাই পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট কখনোই শিক্ষার মানদণ্ড হতে পারে না শিক্ষার এই পরাকাষ্ঠার দিক থেকে বিচার করলে শিক্ষিত ব্যক্তি বলতে শুধুমাত্র ডিগ্রিধারী মানুষদেরকে বোঝা উচিত নয় শিক্ষিত একজন স্কুলে না যাওয়া মানুষও শিক্ষিত হতে পারে সেই ক্ষেত্রে শিক্ষিত মানুষ যে নীতিবান হবেন তার সঙ্গে তাও কোনো নির্দিষ্ট কারণ নেই কারণ নীতিও হলো এমন বিষয় যা কার্য এবং অকার্যের মধ্যে পার্থক্য স্থাপিত করে নীতি সবসময়ে সকলের জন্য উপভোগ্য এবং উপযুক্ত হওয়া উচিত কিন্তু প্রায়ই দেখা যায় যে শিক্ষিত মানুষ এই নীতিকে না মেনে নিজের স্বার্থের জন্য তা ব্যবহার করে থাকে তাই শিক্ষিত মানুষরা যে সবসময় নীতি মেনে চলবেন এটা বোধ বোধ করা উচিত নয়